আমার এলাকায় নানা রকম ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে তার মধ্যে দুর্গাপুজো কালীপুজো জগদ্ধাত্রীপুজো খুব জমজমাটভাবে হয়ে থাকে দূর্গাপুজোর সময় ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই পাঁচ দিন ধরে খুব মজা হয় এবং নানা রকম অনুষ্ঠান হয় এবং সে দাদারা প্রথমে চাঁদা তুলে নিয়ে যান আমাদের বাড়ি থেকে তারপর অনুষ্ঠান করেন এবং অনুষ্ঠানে নানা রকম অনুষ্ঠান হয় তাতে আমাদের বাড়ির ছেলেমেয়েরা খুব আনন্দিত হয় এছাড়া কালীপুজো কালীপূজোতে আমাদের ঢাকঢোল বাজে এবং আমরা খুব মজা করি এছাড়া জগদ্ধাত্রী পুজোতে একটু বাড়ির দূরে হয় কিন্তু দূরে হলেও আমরা সকলে সকাল মানে তাড়াতাড়ি করে বাড়ির কাজ সেরে ওখানে গিয়ে খুব আনন্দ করি এবং সেখানে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্রথমে পুজো পুজোর পর সন্ধেবেলায় আমাদের সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং সেখানে নাচ গান আবৃত্তি সব আমার বাড়ির ছেলেমেয়েরা অনুষ্ঠানে যোগদান করেন